গান গাওয়ার ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণটা ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে নিঃশ্বাস এবং প্রশ্বাসটাকে কন কন্ট্রোল করে যদি শব্দগুলোকে সুরের মধ্যে ছন্দের মধ্যে ব্যবহার করা যায় ঠিক মতো করে তবেই সেটা সঙ্গীতের উপনীত হয়